হ্যাঁ উন্নত পৃথিবী সম্পর্কে আমার অনেক কিছুই মতামত আছে পৃথিবী উন্নত হতে পেরেছে হ্যাঁ অবশ্যই উন্নত হতে পেরেছে যেমন ধরুন আগেকার লোকেরা যেমন যোগাযোগ ব্যবস্থা আগে ছিলো যেমন চিঠির মাধ্যমে অনেক দূর দূরান্তে খবর পাঠাতো ডাকব্যবস্থা ছিলো তো এখন এখন ফোন উঠে গিয়েছে ফোনের মাধ্যমে অনেক দূর দূর দেশ এদেশ বিদেশ অনেক জায়গার খবর আদান প্রদান হয় আর যেমন সুস্বাস্ত্য স্বাস্থ্যর ব্যাপারে আগে যেমন মানুষ কলেরা যেমন ডাইরিয়া অনেক কিছু হয়ে মানুষ মারা যেতো এখন সেগুলি হয় না সেগুলি কোনো কিছু যদি বা হয় তাহলে আমাদের সরকারি হাসপাতাল আছে চিকিৎসার জন্য কোনো কিছু জ্বর সর্দি কাশি হলে কোনো কিছু হলে আমরা সেখানে চলে যাই সরকারি হাসপাতালে চলে যাই আর বিভিন্ন ধরনের আবার ডাক্তার আছে আশেপাশে তাদের কাছেও যাই এবং শিক্ষা শিক্ষা যেটা বলছে যে শিক্ষাতে আমরা আগেকার লোকেরা তেমন পড়াশুনোর প্রতি অতোটা আক্ষেপ ছিলো না এখনগা ঘরে ঘরে যেমন যেমন টাকা পা পয়সা পাচ্ছে যেমন শিক্ষায় উন্নতি হচ্ছে টাকা পয়সা দিয়ে মানে আমাদের সরকার আছে যিনি সাইকেল দিচ্ছে আবার বই খাতা দিচ্ছে এমনি জামা কাপড় দিচ্ছে ব্যাগ দিচ্ছে খাতা কলম পেন্সিল ইত্যাদি জিনিসপত্র যেগুলো দিচ্ছে এমনি এমনিভাবে আমাদের শিক্ষাও অনেক উন্নতি হয়েছে আর মানুষের মানুষের মানসিক পরিবর্তন যেটা হয়েছে আগেকার লোকেরা আঠেরো বছরে বিয়ে দিয়ে দিতো বা মেয়েদের মেয়েদের ঘর থেকে বেরোতে দিতো না মেয়েদের আটকে রাখতো এখনকার লোকেরা সেটা চায় না এখনকার মেয়েরা বলছে যে শিক্ষিত হোক মেয়েরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং মেয়েরা মুখ্যমন্ত্রী হচ্ছে মেয়েরা অনেক অনেক পোস্টে চাকরি করছে এইভাবে আমাদের মেয়েদেরও অনেক উন্নতি আছে ছেলেদেরও আছে আগেকার মানুষরা আটকে রাখতো আমি এইভাবে আমার মতামত আমি প্রকাশ করি